আমার ইস্কুলে লাইব্রেরী আছে আমি সেগুলো ছোট্টবেলায় খুবই পড়েছি যেগুলো হচ্ছে রূপকথার গল্প চাঁদের পাহাড় হ য ব র ল আবোল তাবোল পথের পাঁচালী পাঁচফোড়ন পাগলা গণেশ প্যাঁচা আর প্যাঁচানি মজার দেশ পচা ডিম ননসেন্স নটবুক খাই খাই ইত্যাদি